কে বলছেন হ্যাঁ বলুন কী পাখি পাখিটা কি সুস্থ আছে পায়ে একটু ওষুধ টষুধ দিন পাখির একটু চিকিৎসা করান ভালোভাবে আপনার বাড়িতে হলুদ আছে তাহলে একটু গরম করে ওর পায়ে একটু দিয়ে দিন আগে আপনি পাখিটাকে সুস্থ করুন তারপরে আস্তে আস্তে সুস্থ হলে তারপর বলুন আপনার ফোন করতে হবে আমি যোগাযোগ করে দেবো আপনাকে নম্বর দিয়ে ঠিক আছে ম্যাম রাখছি তাহলে